বলছি

কতোটা একদম খাটাল আছে আমার তো খাটালের দুধ একদম কালো গরুর দুধ পাবেন অনেক মানে কতোটা লাগবে না না একদম আপনি এসে দেখতে পারবেন গাই দোয়া হবে আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে আপনি চলে আসুন খাটালে এক দিন সময় করে খাটালে চলে এই তো ঝাড়গ্রামের এই যে দহিজুড়ির এখানে চল্লিশ টাকা কিলো না চল্লিশ টাকা মার্কেটে দেখুন ম্যাডাম কোনো জল মেশানো দুধ নয় আমার খাঁটি দুধ পাবেন কালো গরুর দুধ পাবেন আপনি দেখতে পাবেন তো আসলেই আপনি দেখতে পাবেন যে কালো গরুর গাই থেকে একদম দুধ দোয়া হবে আপনাকে দেয়া হবে তাহলে এর থেকে আর কী প্রমাণ দিতে পারি আপনার সামনেই খালি বালতি নিয়ে খালি বালতি নিয়ে গাই দোয়া হবে আর সাতে সাত সেই বালতির দুধই আপনার যে যে টিফিন কৌটো বা যা আনবেন তার মধ্যে ঢেলে দেয়া হবে তাতে কিছু সমস্যা আছে বলুন তো পাঁচ কেজি নিবেন তো আপনি তাহলে পাঁচ লিটার দুধ নিবেন মানে আচ্ছা আপনি আটতিরিশ টাকা করে দেবেন একদম খাঁটি দুধ পাবেন কোনো অসুবিধা হবে না আপনি দেখতেই পাবেন আসলে কোনো অসুবিধে নেই আপনি আসুন না নিশ্চিন্তে নিতে পারেন একদম আপনি যে ওই যে আপনার মনে সন্দেহ আছে আপনি বললেন না তো সেই জন্য আপনি সামনা সামনি দেখলে ভালো হয় তাহলে আমাকে আপনার ঠিকানাটা বলুন তালে সেই ঠিকানায় তাহলে পৌঁছে দেবো আমি যদি নাও যেতে পারি কেউ না কেউ গিয়ে দিয়ে দেবে টাকাটা ওখানেই দিয়ে দিবেন তাহলে ঠিক আছে ঠিক আছে রাখি তালে ধন্যবাদ